পিঠে ব্যথা হলে আমরা সাধারণত ঘরোয়া পদ্ধতি ব্যবহার করি যেমন গরম জলে সেঁক দিলে ব্যথা কমে যায় কুকশিমা পাতা দিয়ে একটু নুন দিয়ে উনোনের গায়ে আলতো সেঁক দিয়ে খুব তাড়াতাড়ি ব্যথা নির্মূল ক হয়ে যায় গরম তেল মালিশেও ব্যথা কমে যায়